হ্যাঁ আমার জেলায় বসন্ত উৎসবটা পালিত হয় শান্তিনিকেতন বোলপুরে এই এই এলাকাটায় বসন্ত পঞ্চমী মানে বসন্ত উৎসব হিসাবেই আমরা পালন করি এই সময় অনেক ট্যুরিস্ট আসে যারা এই সময়টাকে আনন্দটাকে অনুভব করতে চায় উপলব্ধি করে সেই টাইমটা আমাদেরও কিছু উপার্জনের পথ চোখ খুলে আসে বা এটাকেই আমরা বসন্ত উৎসব বলে পালন করি এটাতে সত্যিই আমরা খুব আনন্দিত হই